আমার জীবিকা হচ্ছে আমি আমি নিজে স্টুডেন্ট তো আমি এর পাশেও আমি কিছু ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েদেরও পড়াই প্রাইভেট তাদের আমার ছোটো থেকে খুব ইচ্ছা ছিল যে শিক্ষক বা কিছু প্রাইভেট টিউশনি এগুলো পড়ানোর আমি অনেকেই দাদা আমাদের নিজের দাদা দের আমি দেখেছি দাদা দিদিদের তারা শিক্ষক হয়েছে মানে পড়া আর কি পড়ায় আর কি ছোটো বয়সের ছেলেমেয়েদের তা আমার খুবই ইচ্ছা ছিল যে আমিও সাইডে এই সবকিছু পড়াবো কোনো ছোটো বাচ্চা ছেলেমেয়েদের তাদের শিক্ষার দেবো তাদেরকে বোঝাবো বড় করবো খুব ইচ্ছা ছিল তাই এই এই বিষয়ে আমি পড়া নিজের পড়ার সাথে সাথে আমি এই পেশাতেও যুক্ত হয়েছি ইত্যাদি